হ্যালো নমস্কার ডাক্তার ডক্টর দিদি বলছেন আমি কল্পনা দিদি বলছি ভালো আছেন তো আচ্ছা আমার পেটের রোগ হয়েছে পেটে আমার কী যে হচ্ছে কিছু বুঝতে পারছি না যা খাচ্ছি তাই গ্যাস হয়ে যাচ্ছে অনেক ডাক্তারের কাছে গিয়েছি তবু আমি কিছু সুপারিশ পাইনি বুঝতে পারছেন এবারে ছবি টবি রিপোর্ট টিপোর্ট সবই হয়েছে সেই জন্য আপনাকে একটু সিম্পলি বলছি যে ফোন করে এটাই বলার ছিল যে আপনি যদি একটু ঠিক করতে পারেন আমাকে একটু সুবিধা হতো আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব আলট্রাসোনোগ্রাফি ছবি টবি তুলেছি আমাদের এখানে কী করেছিলাম হাসপাতাল আছে বুঝলেন এখানে হাসপাতালে সেই সকাল আটটায় গেছি কী লাইন একটার সময় দুপুর একটার সময় ঘর ফিরেছি পেটের যন্ত্রণায় যেমন অস্থির হয়ে গেছি আরও যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুম না ডাক্তার তো সবই ভালো ডাক্তার সবাই ভালো হসপিটালে কিন্তু আমার এই পেটের সমস্যাটা অনেকদিন ধরে দেখা দিয়েছে কী করে কী ঠিক হবে সেটাই বুঝতে পারছি না সেই হ্যাঁ একটু তো ওইসব খাবারের দিকে একটু পছন্দ আমাকে ওই খাবার দারুণ খেতে লাগে ভাত মুড়ি আমি কম খাই ভাত মুড়ি হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন

কটার সময় যাব তাহলে যদি একটু বলে দিতেন কটার সময় যাব ঠিক আছে ঠিক আছে আমি দেখব তাহলে হ্যাঁ হ্যাঁ যাব যাব যাব খুব সমস্যাটা দেখা দিয়েছে ঠিক না না হ্যাঁ